প্রতিদিন এবং প্রতিনিয়ত কথোপকথনের জন্য বাংলা ভাষার কিছু সাধারণ বাক্যাংশ যেমন তুমি কী করছো তুমি কী খেলে আজ আমরা ভাত ডাল মাংস শাক পাপড় লেবু শশা সালাদ এগুলো খেলাম আমরা কাল সিনেমা দেখতে যাব পরশু আমার ছেলের স্কুলে মিটিং রয়েছে এবং কিছু বাগধারা যেমন আমি একাই একশো রাখে হরি মারে কে ইত্যাদি বাগধারা ব্যবহার করা হয় এছাড়াও বাংলা ভাষা আরও কিছু আরও কিছু বাক্যাংশ যেমন আমি স্কুল যাচ্ছি প্রেজেন্ট টেনসে আমি স্কুল যাচ্ছি আবার আমি কাল স্কুল গিয়েছিলাম এবং আমি আগামীকাল স্কুল যাবো আমি ভাত খাচ্ছি আমি গতকাল ভাত খেয়েছিলাম আগামীকাল আমি একটি আমি একজনের নেমন্তন্ন বাড়িতে খেতে যাবো এক্সট্রা